হ্যালো স্যার নমস্কার আমার নাম সৌরভ নিয়োগী আমি সম্ভবত একটা নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছি ঘর চেঞ্জ করেছি কিছু এর জন্যে কাজের সুবিধার্থে এবং আমার প্রবলেম হচ্ছে আমি যে পুরোনো ল্যান্ডলাইনটা ছিল সেইটাকে আমি নতুন ঠিকানায় আনতে চাইছি এর জন্য হচ্ছে আমি আপনাকে আমার জায়গার লোকেশান বা সম্পত্তি যে ডকুমেন্টগুলো আমি প্রোভাইড করেছি এবং আপন আর আপনি কত দিনের ভিতরে এটা করতে পারবেন আপনি একবার জানান কারণ আমার খুবই দরকারি একটা জিনিস আমার অনলাইনে সফটওয়্যারে কাজ করতে হয় তার জন্যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এইটা কাজটা করলে আমার সুবিধা হয় কারণ আমার এইটা কাজের মধ্যে পড়ে এবং যা ডকুমেন্ট বা যা এস তাড়াতাড়ি আপডেট আমি করে দিয়েছি এবার আপনি কত দিনের রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নেবেন এবং যত তাড়াতাড়ি করে দেবেন আমার কাজের খুবই সুবিধা হবে এবং নাহলে আমার দিয়ে সমস্যার হচ্ছে সমস্যা হচ্ছে এবং আমার কাজে অসুবিধা হচ্ছে এবং